বর্তমানে রাষ্ট্রীয় পরিবহনের খুবই মান ভালো হয়েছে কারণ আজকালকার দিনে এ পরিবহনের সংখ্যা খুব বেড়ে গিয়েছে যাতায়াতে কোনো অসুবিধাই হচ্ছে না কিন্তু এখন ভারতে বর্তমানে ভ্রমণ খুব সুলভ কারণ লকডাউনের আগে পর্যন্ত যে কোনো জায়গা যেতে গেলে খুব সুল কম ভাড়ায় যেতে যাতায়াত করা যেত এখন লকডাউনের পর থেকে বর্তমানে সমাজে বা ভারতে এত যে কোনো জিনিসের ভাড়া বেড়েছে যে যাতায়াত করা খুব উব অসুবিধা হচ্ছে ধর কোথাও একটা বাসে পাঁচ ছ মিনিটের রাস্তা যদি আমি এখন যাতায়াত করি তাতেও মিশ মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা করে দিতে হচ্ছে বর্ত লকডাউনের আগে পর্যন্ত সেই জায়গাগুলিতে পাঁচ টাকায় যেতে পারতাম এখন যে কোনো যে জায়গা যদি যেতে হয় মোটামুটি ভালোই টাকা খরচা হয় ট্রেনের ভাড়া বেড়েছে বিশেষ করে বাসের ভাড়া বেড়েছে কোথাও একটা যেতে গেলে এখন টোটো এসেছে ভা সমাজে টোটোতেও ভালো টাকা পড়ে যাচ্ছে ভাড়াতে তাই বাস টোটো বা কোনো হয়তো ক্যাব বুক করলে তাতেও বেশি টাকা মারুতি বোলেরো সবেতেই এখন বেশিরভাগই বেশি বেশি ভাড়া নিচ্ছে লকডাউনের আগে এত ভাড়া ছিল না লকডাউনের পর থেকে বর্তমান সমাজে বা ভারতে অনেক টাকা যাতায়াতে পড়ে যাচ্ছে তাই যাতায়াতের দিকটি একটু ভাবা উচিত ভারতে স তাই আমার মনে হয় কোনো জায়গা যেতে গেলে একটু সরকারকেই ভারতের দিক থেকে এই ভ্রমণ করলে একটু যাতে পরিবহন ব্যবস্থাটা পরিবহনের দিক থেকে যাতে ভাড়াটা কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে